আমার বাগানে গাছগুলোকে দেখে আমার দারুণ লাগে কারণ গাছগুলোকে দেখতে এত সুন্দর লাগে যেন আমি ঘরে নয় একটা জঙ্গলে এসে বাস করছি আর গাছে যখন সবুজ কচিপাতা বের হয় সেইদিকে তাকালে মনে হয় যেন গোটা পৃথিবীটা সবুজ হয়ে আছে আর গাছের থেকে যখন ফুল বেরোয় ফুলের দিকে তাকালে মনে হয় যেন পৃথিবীর সমস্ত খুশিটা আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে আর সব থেকে দারুণ লাগে যখন গাছের ফল হয় মনে হয় সেই ফল যেন গাছেই মানায় তাকে পেড়ে খাওয়ার কোন মানেই হয় না